ভারতে অনেক জায়গায় শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদেরকে সাইকেল ও ল্যাপটপ দেওয়া হয় কিন্তু আমার মত অনুসারে সাইকেল দেওয়াটা ঠিক কিন্তু ল্যাপটপ দেওয়াটার কোন দরকার নেই কেন ও ওরা এখন স্কুলে পড়ে ওদের কোনো ল্যাপটপ ছাড়াই ওরা ওদের নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু সাইকেল ছাড়া ওরা চালিয়ে যেতে পারে না যাদের দূরের রাস্তা তাদেরকে অনেকটাই হেঁটে পথ এসে পরিক্রম করে স্কুলে পৌঁছাতে হয় তাতে তাদের হয়তো অসুবিধা হতে পারে সেই কারণে সাইকেলটা দেওয়া থাকলে ওরা সাইকেলে চেপে অনায়াসে দূরে স্কুল হলেও সেখানে এসে উপস্থিত হতে পারবে এবং পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু ল্যাপটপটা দিলে বাচ্চারা এখন ভালো দিকের জায়গায় খারাপ দিকটাই বেশি খুঁজে বের করে তাই জন্য ল্যাপটপটা আমার মত অনুসারে ল্যাপটপের কোন প্রয়োজন নেই